গ্রামীণ কৃষিতে দক্ষ শ্রমিক খুঁজে বের করার ক্ষেত্রে আগে নিজেকে দক্ষ বলে প্রমাণ করতে হবে কারণ আমাকে সমস্ত কিছু কাজ আগে ভালোভাবে জানতে হবে তারপরে আমি যাচাই করতে পারবো যে কোন শ্রমিকটা দক্ষ এই দক্ষ শ্রমিক ধরে রাখার ক্ষেত্রে গ্রামীণ কৃষিতে বেশ কিছু চ্যালেঞ্জের সন্মুখীন হতে হয় যেমন প্রথমত তাদের পর্যাপ্ত পরিমাণে সঠিক মাইনে দেওয়া সঠিক সময়ে সেটা বন্টন করা কাজ করানোর পরে তাদের মাইনে যদি বাকি থাকে তাহলে তাদেরকে ধরে রাখা যায় না তাই সময়মতো তাদেরকে মাইনে দেওয়া তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা সুব্যবহার করা বর্তমানে দৈনিক শ্রমিকদের বর্তমান মাইনে বা মজুরি আট ঘন্টার বিনিময়ে দুশো পঞ্চাশ টাকা সরকারিভাবে দেওয়া হয় গ্রামীণ অঞ্চলে আবার কেউ কেউ কাজ বেশি করার ক্ষেত্রে ওভার টাইম করার ক্ষেত্রে বা কোনো মালিক বা কোনো কৃষক সে বেশি মাইনে দিয়ে শ্রমিক ধরে রাখার ক্ষেত্রে বেশি মাইনেও দেয় অনেক ক্ষেত্রে তবে এটা সব সময় দেয় না বা সব সময় দেওয়া সম্ভব হয় না